আমাদের হাওড়া জেলার মোদ হাওড়া জেলার আশেপাশে তেমন কোনও মন্দির নেই যা আছে কলকাতার মধ্যে কলকাতায় উল্লেখযোগ্য একটি মন্দির হল দক্ষিণেশ্বরের মা কালীর মন্দির দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দির বা তারাপীঠের মা তারা মন্দির কালীঘাটের মা কালী মন্দির এবং যদি মঠের কথা বলি তাহলে আসছে আমাদের হাওড়া জেলার বেলুড় মঠ গীর্জার কথা যদি বলি কলকাতা ক্যাথোলিক গীর্জা এবং যদি গুরুদুয়ারার কথা বলি তাহলে পাঞ্জাবি গুরুদুয়ারা যা কলকাতায় অবস্থিত এবং যদি মসজিদের কথা বলা হয় তাহলে মসজিদের মধ্যে আসছে জম্বু মসজিদ টিপু সুলতান মসজি মসজিদ এবং বড় সোনা মসজিদ